নাগরিকদের সুরক্ষা এবং সমাজের শান্তি বাজায় রাখতে আইনি ব্যবস্থার উন্নতি করা উচিত বলে আমার মনে হয় আমাদের দেশের নাগরিকদেরকে শান্তিতে বসবাস করার জন্য শান্তিতে থাকার জন্য আইনি ব্যবস্থার বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করা দরকার যেমন আমাদের দেশের প্রতিনিয়ত ক্রাইমের সংখ্যা বেড়েই চলেছে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে সামাজিক যে সমস্ত কাজ অসামাজিক কারকর্ম হয়ে উঠেছে সে ক্ষেত্রে বাচ্চা থেকে আরম্ভ করে বয়স্ক প্রত্যেকেই কিন্তু এই কাজের সাথে জড়িত আজকে আমরা দেখছি দিনের দিন রেপ কীভাবে বেড়ে উঠেছে আমরা দেখেছি কীভাবে সন্ত্রাসবাজ বেড়ে উঠেছে আমরা দেখেছি ট্রেনে বাসে কীভাবে চোরেদের উপদ্রব রয়েছে তাছাড়া আমরা দেখেছি গুন্ডারাজ মাফিয়াদের যেই দালালি এই দিনকে দিন কিন্তু প্রচুরভাবে আমাদের দেশেতে এগুলো বেড়ে উঠেছে তো আমার মনে হয় এদের জন্য আমাদের আইনি ব্যবস্থা নেওয়া উচিত এবং এই আইনকে মোকাবিলা করা উচিত দেশে অপরাধের হার বৃদ্ধির বিষয়ে যে আমা কীভাবে মোকাবিলা করা উচিত তা বিষয়ে যদি কিছু বলতে হয় তো আমার মনে হয় যে দেশের এই জন্য আইন শৃঙ্খলা ভালো করে এবং নির্দিষ্টভাবে আইন শৃঙ্খলা করা উচিত যেমন যে রেপ রেপ হলো একটি খুবই ঘৃণ্যনীয় কাজ তো এই এই জন্য তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত যাতে করে কেউ অন্য একটি ব্যক্তি এটা করার সাহস না পায় তাছাড়া যে চোর তোলাবাজি গুন্ডামি এই যে সমস্ত জিনিসগুলো দিনকে দিন বেড়ে চলেছে এদের জন্য আমার মনে হয় দৃষ্টান্তমূলক শাস্তি এবং কঠোর শাস্তি দেওয়া উচিত তাছাড়াও আমাদের দেশের যে সংবিধান রয়েছে সেই সংবিধানকে সফলভাবে যদি পরিচালনা করা হয় তা যদি মানা হয় তাহলে আমার মনে হয় আমাদের দেশে যে আইনি ব্যবস্থা সেটা অনেকই শুধার করবে আমাদের দেশের আইনি ব্যবস্থা মেনলি কোর্টের উপর নির্ভর এবং পুলিশ পুলিশতান্তিক পুলিশের দ্বারা আইন শৃঙ্খলাকে মেনে নির্ধার করা হয় এবং এগুলোকে মেনে চ মানিয়ে চলা হয় কিন্তু আজকার দিনে যদি আমি দেখি তো পুলিশরাও অনেক সময় অসামাজিক কাজের সাতে লিপ্ত হচ্ছে এবং তারা অনেক সময় সঠিকভাবে দোষীদেরকে শাস্তি দিচ্ছে না তো আমার মনে হয় পুলিশদেরকেও এই বিষয়ে একটু নজর রাখা উচিত এবং তাদেরকেও দৃষ্টান্তমূলকভাবে তাদের কাজ সফলভাবে করা উচিত যদি পুলিশরা তাদের কাজ সঠিকভাবে করে তাহলে আমার মনে হয় অপরাদের সংখ্যাও কমবে এবং আমাদের দেশও খুব ভালোভাবে শান্তিতে থাকতে পারবে